আমার বন্ধু ভালো ফুটবল খেলে ফুটবল খেললে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো হয় মন ভালো থাকে ফুটবল খেললে শরীরের গঠন গড়ে ওঠে শরীর ঠিক থাকে তাই আমরা খেলাধুলা করি ছোটোবেলায় আমরা কি ফুটবল ক্রিকেট হাডুডু কিতকিত অনেক খেলাই খেলেছি আমার বন্ধু ভালো ফুটবল খেলে আমার ভাই ভালো ক্রিকেট খেলে তাই আমার বাবা কোচিং দিয়েছেন আমার ভাইকে ভালো শেখার ভালো খেলার জন্য আমিও চাই যে যেন আমার স যেন সবাই ভালো ফুটবল খেলতে পারে ভালো ক্রিকেট খেলতে পারে আর তাই প্রশিক্ষণের জন্য এই সুবিধার আছে যেটা আমরা সব স্যারেদের কাছ থেকে জানতে চাই যে কীভাবে আমরা খেলাধুলাটা শিখবো কীভাবে খেলাধুলার সাথে আমরা থাকবো এখনে ক্রিকেট ফুটবল ফুটবল সব খেলার সাথে আমাদের এর থাকতে হবে মেয়েরা কোনো কাজেই পে পেছিয়ে নেই মেয়েরা ক্রিকেট ফুটবল সব খেলার সাথে সব খেলার খেলাই খেলতে পারে তার আমরা চাই যেন হচ্ছে ফুটবল ক্রিকেট সব কিছুই খেলা মেয়েরা খেলতে পারে তাই ভালো স্যারের প্রয়োজন আমাদের আমি ভালো ক্রিকেট খেলতে পারি তা আমিও ভালো স্যারের কাছে শিখছি তাই আমার বাবাও চায় যেন আমার ভাইকে ভালো স্যারের কাছে দিতে আমার বন্ধুও সেই স্যারের কাছেই ফুটবল খেলা শেখে